ভারতের রাজনীতি ও রাজনৈতিক দলগুলো সম্পর্কে আমি অনেক কিছু মনে করি সেই দলগুলি আছে বলেই তারা রোখারোখি করে বা কম্পিটিশান করে দেশের মানুষের ভালো হচ্ছে এবং গণতন্ত্র হিসাবে ভারতের সম্পর্কে আপনার পছন্দ অপছন্দের বিষয়গুলি হল আমার পছন্দ অপছন্দ ভারতের থেকে আমার অনেক কিছু অনুভব করি যেমন ভারতে অনেক কিছু ভালো জিনিস আছে যেগুলো খুবই অত্যন্ত দরকার বা প্রয়োজনীয় সেগুলির জন্যে আমরা বেঁচে আছি যেমন আমাদের গ্রামে আমাকে খুবই ভালো লাগে গ্রামে ধান আর এ সব আছে এবং কলকাতায় ভিক্টোরিয়া এরকম আরও নানা শহর আছে যেমন রাম মন্দির এরকম সব স্মৃতিচিহ্ন জিনিস আছে যেগুলোয় আমি ভারতে থেকে আমি গর্ব অনুভব করি আপনার প্রিয় রাজনৈতিক নেতা কে এবং আপনি যদি তার সাথে দেখা করতে পারেন তবে আপনি তাদের কী জিজ্ঞাসা করবেন আমার প্রিয় নেতা আমার হচ্ছে রাজনৈতিক নেতা হচ্ছে তৃণমূল তৃণমূল নেতার আমার হচ্ছে মমতাদির সাথে দেখা করার খুব ইচ্ছে আমার তার সাথে দেখা করলে আমি তাকে একটিই বলব যাতে সবারির উপকার করে যেরকম উপকার করছে সেরকমই যেন বরাবরই উপকার করে যায় এবং সবারির যেন ভালো চায় সবারির যেন ভালো হয় এবং সবাই যত ক্ষতি হচ্ছে জমিতে বা ঘূর্ণিঝড়ে কারও ঘর উড়ে যাচ্ছে সেগুলো যেন একটু ভালো করে লক্ষ্য করে দেখে ভালো ঠিক করে সমস্যা করা সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করে